আমাদের এখানে বর্ষাতে যখন বন্যা হয়েছিলো তখন আমি একটি রেষ্টুরেন্ট থেকে বিরিয়ানি অর্ডার করেছিলাম সেই রেষ্টুরেন্টের নাম হচ্ছে ক্যাফে টাইমস এইখান থেকে যখন আমি বিরিয়ানি অর্ডার করি তখন অতিরিক্ত বন্যার কারণে রাস্তার তে জল ওঠার কারণে রাস্তার পারাপার বন্ধ ছিল তা সত্ত্বেও খাবার অর্ডার করার জন্য তারা কাস্টমার সার্ভিস ভালো রাখার জন্য অত্যন্ত বিপদজ্জনক পরিস্থিতিতেও আমাকে খাবার সঠিক সময় সঠিকভাবেই পরিবহন করে দিয়ে গিয়েছিলো আমার বাড়িতে এই জন্য আমি খুবই অত্যন্ত খুশি হয়েছিলাম সে জন্য ফিডব্যাক হিসাবে আমি তাকে কিছু টাকা বার্তা দিয়েছিলাম খুশি হয়ে কারণ এই বিপদের মুহুর্তেও তারা সঠিক সময়ে সঠিকভাবে খাবারটি কোনরকম ত্রুটি বিচ্যুতি না করে সুন্দরভাবে খাবারটি আমার বাড়িতে সঠিক সময় পৌঁছে দিয়ে গিয়েছিলো